হ্যালো হ্যাঁ কে বলছেন পাওয়া যায় কী কী যেমন হচ্ছে ভুগোল ইতিহাস এই রাষ্ট্রবিজ্ঞান আরও অনেক গল্পের বইও পাওয়া যাবে আপনার কী কী বই লাগবে ঠিক আছে হ্যাঁ পারব মূল্য আছে দেড়শো দুশো আড়াইশো এরকম মূল্য আছে ছাড় আছে টেন পার্সেন্ট শতাংশ ছাড় আছে টেন পার্সেন্ট দশ শতাংশ

এখন এইসব বইয়ের ডিমান্ড আছে আগেকারের বই বই দামি হবে কারণ এই বই আগেকার আগেকারের বই এই বইটা ডিমান্ড এখন এই দামই হবে বুঝতে পারলেন দামাদামি এই দামটিই হবে আর কোনও কম হওয়ান যাবে না আর ওই ওর চেয়ে আর কম হবে না টেন শতাংশ টেন শতাংশ এখন পুরোনো বইয়ের ডিমান্ড বেশি আছে ওই জন্য পুরোনো বইয়ের দামটা এরকম আছে না না অত শতাংশ ছাড় দেওয়া যাবে না সে তো না এইটার বেশি ছাড় দেওয়া যাবে না ওই তো যেরকম নেবেন আপনি যেমন আছে গল্পের বই আছে হাসির বই মজার বই সব রকমই বই পাওয়া যায় সব কবিরও বই পাওয়া যায় যেমন আছে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম এইসব বই পাওয়া যায় হুম আপনি যদি বলেন ভুগোল ইতিহাস এইসবও লাগবে এইসবও বই পাওয়া যায়

গল্পের বই এক একটা বই আছে একশো আশি দাম আছে

জীবনবিজ্ঞানের সব বইয়ে দুশো দুশো আশি সাড়ে তিনশো এরকম পড়ে যাবে ইতিহাসেরও ওরকম দাম দুশো আশি

কী বই ইংলিশ বইও আছে ইংলিশ বইয়ে যা টেক্সট আছে বা শিক্ষা আছে শিক্ষক আছে তার মূল্য আছে সাড়ে চারশোর কাছাকাছি

ইংলিশ বইয়ে টেন পার্সেন্ট নয় ফিফটি পার্সেন্ট ছাড় আছে ফিফটি বলছি টোয়েন্টি পার্সেন্ট

নতুন বই এখন পাওয়া যাচ্ছে না তো এই বইয়ের ডিমান্ড এখন আছে এই দামে কি দেওয়া যায় তবুও টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছি পঁচিশ শতাংশ ছাড় দেওয়া যাবে না আপনি তবুও বলছেন তো দেখব তবুও বুঝতে পারলেন হ্যালো হ্যালো হ্যাঁ